হ্যালো সৃজিতা আমি তোমার স্কুলের বাংলার শিক্ষিকা বলছি তুমি অনেকদিন ধরে স্কুলে আসছ না ও ঠিক আছে তাহলে স্কুলে তো প্রোজেক্ট চলছে তোমাকে কি প্রোজেক্টটা ফোনেই বলে দেবো তোমাদের প্রোজেক্টের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের উৎসব তুমি যে কোনো উৎসবের সম্পর্কে লিখতে পারো যে কোনো উৎসব সম্পর্কে যেমন দুর্গাপুজো সম্পর্কে লিখতে পারো এ বিষয়ে তো লেখার মতো অনেক কিছুই আছে তাছাড়া এখন তো বিদেশেও দুর্গাপুজো হচ্ছে সে সম্পর্কেও লিখতে পারো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই লিখতে পারো আবার লোকজন লোকজনের ভিড় বিভিন্ন ঠাকুর তোলা এসব নিয়েও লিখতে পারো হ্যাঁ একটু ভালো করে সাজাবার জন্য ছবি ব্যবহার করতে পারো আঁকতেও পারো আবার রঙ ছবি বার করতেও পারো হ্যাঁ যাবে একটা কাজ করো লাল সবুজ পেনের ইউজ করবে না লাল আর নীল ব্যবহার করবে হ্যাঁ ভুল করে বলে ফেলেছি এপ্রিলের বারো তারিখের মধ্যে জমা দিয়ে দিও

তাহলে অসুবিধা

হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হলে ফোন করে নিও ভালো ডাক্তার দেখিও ঠিক আছে রাখছি